হ্যালো হুঁ বলুন হ্যাঁ ইনকাম হয় তো চাকরি বাকরির চাইতে বেশি ইনকাম হচ্ছে এখন শুনছি এখন সবাই তো দেকছি যে ভ্লগ করছে যে অনেক ইনকাম হচ্ছে চাকরির চাইতেও মাস মাস লাখ টাকা ইনকাম হচ্ছে অনেক টাকা ইনকাম হচ্ছে ওই ভ্লগ করাতে হ্যাঁ হ্যাঁ ভ্লগ করাটা অনেক হেয়ো হ্যাবিট হচ্ছে হেভি সুন্দর হচ্ছে যে দেখছে যে অনেক টাকা হচ্ছে এতে চাকরির চাইতেও বেশি হুঁ ওরম করেই তো টাকাটা ইনকাম করছে এত টাকা হচ্ছে ভ্লগ করাতে পুরো বেশি বেশি টাকা হচ্ছে মাস গেলে মাহ টাকা পাচ্ছে এক লাখ দু লাখ করে ভ্লগ কল্লে বুঝেছো এরাম করে সবাই তো টাকা ইনকাম করছে ভ্লগ করেনা দেখছিলাম একটা রাস্তায়তে একটা মেয়ে ভ্লগ করে বলছে যে ঘুরতে যাবো অনেক টাকা ইনকাম হয়েছে এরকম করে ইনকাম করছে দেখছিলাম তো হ্যাঁ ওরকম করেই তো ইন বসতে গেলে ওই ওই ভ্লগ করছে খেতে গেলেও ভ্লগ করছে করে ইনকাম করছে ওই টাকাটা বাড়ি বসে ইনকাম করছে